আমি বাড়িতে বিভিন্ন ধরনের পানীয় মানে জুস টাইপের অনেক কিছু জুস বানাই আমার রান্না করতে এমনই খুব ভালো লাগে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন নতুন নতুন ধরনের রান্না তৈরি করার চেষ্টা করি আমি হচ্ছে বিভিন্ন রকম ধরনের ফুল ফল দিয়ে আমি বিভিন্ন ধরনের জুস বানানোর চেষ্টা করি অরেঞ্জ দিয়ে লেবু দিয়ে জুস বানানোর চেষ্টা করি আর ম্যাঙ্গো দিয়ে জুস বানানোর চেষ্টা করি ফ্রুটি ঠিক ঠাক অতোটা হয় না কিন্তু তাও চেষ্টা করি এটা হচ্ছে আমদের খুব হেলদি বাড়িতে বানানো জিনিস বাইরের জিনিস খাই কিন্তু সেটা শরীরের পক্ষে অতোটা ঠিক ঠাক হয় না অনেকটা ক্ষতিকারক ওতে অনেক কিছু কেমিক্যাল মেশানো থাকে ম্যাঙ্গো জুস যেগুলো হয় অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে কিন্তু আমরা বাড়িতে যেগুলো বানাই সেগুলো একদম পিওর হেলদি এই জুসগুলো আমাদের শরীরের পক্ষে অনেক বেটার অনেক ভালো এতে আমাদের শরীরে অনেক শক্তি অনেক এনার্জি পাই এর ফলে আমরা কী করি যে বাড়িতে বানানো জিনিস নিয়ে আসলে কেউ নতুন বাড়িতে কেউ অতিথি আসলে তাদেরকে আমরা এ বাড়ির তৈরি জুসগুলোই প্রোভাইড করি দেওয়া হয় আমরা হচ্ছে এই জুসগুলো বানিয়ে দিতে অনেকে অনেক ধরনের টেস্টি হয় কিন্তু দোকানের মতো হয় না কিন্তু খেতে অনেক ভালো হয় অনেক টেস্টি হয় অনেক হেলদি হয় স্বাস্ত্যের পক্ষে কোনো ক্ষতি করে না আমাদের চেষ্টা করি সব সময় বাড়িতে বানানো জিনিসই সবাইকে দিতে আমি নতুন নতুন ধরনের অনেক ধরনের জুস বানানোর চেষ্টা করি অনেক ধরনের ড্রিঙ্কস বানানোর চেষ্টা করি যেটা খুবই টেস্টি হয় খুবই ভালো হয় অনেকটা হেলদি হয় পিওর হয় যে অনেক ভেজাল মেশানো থাকে যেটা আমাদের শরীরের পক্ষে অনেক ধরনের ক্ষতি করতে পারে রোগ সৃষ্টি হতে পারে এইসব খাবার থেকে অনেক ধরনের কেমিকেল মেশানো থাকতে পারে আমরা এসব কেমিকেল ঠেমিকেল বাদ দিয়ে একদম প্রাকৃতিক ঘরোয়া পদ্ধতিতে অনেক ধরনের পানীয় মিশন তৈরি করে ব্যবহার করি এবং বাড়ির যদি কোনো অতিথি আসে তাদেরকে আমরা এটাই দেয়ার চেষ্টা করি বাড়িতে তৈরি জিনিসের খাওয়ার যে স্বাদ সেটা বাইরের অন্য কোনো জিনিসে পাওয়া যাবে না তাই আমরা চেষ্টা করি সব সময় বাড়ির তৈরি জিনিসই দেওয়ার এতে বাড়ির অতিথিরাও খুব খুশি হয় এই আতিথিয়তা দেখে অনেক খুব ভালো লাগে তাদেরও তাই আমরা সব সময় এটা রাখার চেষ্টা করি এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্যের মধ্যে পড়ে এবং বাড়িতে আমারও নিজের অনেক কিছু শেখা হয় যে এইভাবে তৈরি কোত্তে কোত্তে অনেক নতুন নতুন জিনিস শেখা হয় নতুন নতুন জিনিস তৈরি করতে পারি যেটা আমাদের খুবই ভালো লাগে